পশুদের সাথে আমার ভালো সম্পর্ক কারণ আমার বাড়ি একটা কুকুর ছিলো ছোটোর থেকে সেই কুকুরটা নিয়ে আমি খাইয়ে বড় করেছি খুব কষ্ট করে কুকুরটার নাম রেখেছি লালু কুকুরটাকে আমি এতটা ভালোবাসতাম কারণ সে যদি একবার বলতাম লালু কই লালু ঠিক ছুটে আসবে আসলে তাকে পাশে রাখে খাওয়ানো দাওয়ানো সব কিছু আমার আমার একটা বিড়াল ছিল বিড়াল নাম রেখেছিলাম মোটু কই আমার মোটু সোনা বললেই ঠিক চলে আসবে কারণ আমি তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসতাম সে সে আমার পাশে ঘুমাতো আমি যেখানে যেতাম সেখানে চলে যেত কারণ কোনো কোনো সমস্যা ছিল না যে একটা পশু কি কোনো সমস্যা হবে সেটা আমি ভাবতাম না সেটা আমি নিজের নিজের মনে করতাম কুকুর বিড়ালকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসতাম তাদেরকে নিয়ে আমি খুব সুখে থাকতাম তাদেরকে নিয়েই সব কারণ আমার আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে আমার মায়ের আমার মায়ের অনেকগুলো গরু ছিলো দুটো গরুকে আমি খুব ভালোবাসতাম দুটো গরুকে আমি খুব ভালোবাসতাম সেই সব গরুদের নাম রেখেছিলাম একটা লালটু আর একটা মিন্টু সেসব আমি আমি রাস্তায় গিয়ে তাকে ডাকলাম যে লালটু কই লালটু যেখানে ছিল সেখান থেকে ডাকল গরু ডাকে যেমন তেমন করেরে ডাকল বললাম মিন্টু কই মিন্টু আমার ডাক শুনলাম তার তার কাছে গিয়ে গায়ে মাথায় হাত বলিয়ে তাকে খুব ভালোবাসলাম কারণ আমার সে আমার মুখের দিকে তাকিয়ে আছে কারণ আমার অনেক দিন তো সে দেখে না দেখার জন্য আমার দেখতে পেয়ে সে খুব খুশি হলো কারণ ওদেরকে খুব ভালোবাসতাম ওদেরকে খাওয়ানো দাওয়ানো সব কিছু আমি করতাম করে তাদেরকে ছেড়ে আসতে শ্বশুরবাড়ি চলে আসতে খুব কষ্ট হয়েছিলো কারণ ওদেরকে ছেড়ে এতদিনে আমি কোথাও থাকিনি এই জন্য সেও আমাকে ছেড়ে কোনোদিন থাকে নি এই জন্য আমি যখন গেছিলাম তারা খুব খুশি হয়েছিলো ভালোবাসতাম তাদেরকে নিয়ে